আমাদের এলাকায় বাংলা ভাষাকে সংরক্ষণ করে রাখার জন্য একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে এই প্রচেষ্টাটি হলো আমাদের এখানে গ্রাম প্রতিটি গ্রামে একটি করে বাংলা মিডিয়াম স্কুল খোলা হয়েছে যেখানে সপ্তাহে এক দিন করে বাচ্চাদেরকে বাংলা শেখানো হবে কীভাবে বাংলা ভাষায় কথা বলতে হয় আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগই বলে যাবো নি খাবো নি এসবো নি এই রকম ধরণের ভাষা বলে সেই ভাষাগুলিকে যাতে পরিবর্তন করতে পারে যাবো না খাবো না এছাড়া বাংলা লিখতে শেখানো হয় বাংলা ভাষায় যাতে লিখতে পারে এবং প্রত্যেকটি ঘরে বলে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে যেই স্কুলেই পাঠাক না কেন ওই স্কুলে এক দিন করে পাঠানো খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলকও প্রত্যেককেই ওই স্কুলে পাঠাতে হবে এইভাবেই আমরা বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বাংলাকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হচ্ছে যেহেতু বাংলা ভাষায় আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুকুমার রায় নানান রকমের কবিতা সাহিত্য সব কিছুই লিখে গিয়েছে সেহেতু প্রতিটা বাচ্চাকে প্রত্যেকটা মানুষকে বাংলা জানাটা আমাদের আবশ্যিক কর্তব্য বলে আমি মনে করে থাকি